হ্যাঁ বলো মাস্টার বলো মাস্টার কী বলছো ছাব্বিশে জানুয়ারি তো উদযাপন করতেই হবে আর মোটামুটি ভেবে রেখেছি ওই মিড ডে মিলের যারা কাজ করে ওদের কে বলে দিয়েছি যে ওই সামনের দোকান থেকে কিছু চকলেট কিছু বিস্কুট বাচ্চাদের জন্য নিয়ে আসার কথা আর এমনি পতাকা উত্তোলনে বিশিষ্ট আমাদের গ্রামের যারা আছে তাদের দু একজন কে নেমতন্ন করেছি যে আপনারা আসবেন একটু থাকবেন পতাকাটা যে আমাদের যিনি বয়স্ক ভদ্রলোক আছেন গ্রামের ওই মিত্রদা মিত্রদা কে বলেছি যে আপনি এসে পতাকাটা উত্তোলন করবেন আর বাকি যারা দু একজনকে বলেছি ওরা এসে আমাদের সঙ্গে সাপোর্ট দেবেন থাকবেন তো এই প্রজাতন্ত্র দিবসটা আমাদের ভালোভাবে উদযাপন করবো ভাবছি চিন্তায় আছি

হ্যাঁ ফুলের জোগাড় ফুলটা আমি নিয়ে আসবো আর চকলেট বিস্কুটের কথাটা তো আপনাকে বললাম যে ইয়েকে বলে দিয়েছি মিড ডে মিলে যারা করে দোকান থেকে নিয়ে নেবে আমাদের যেখান থেকে জিনিস আসে সেখান থেকে নিয়ে নেবে আর ওই বিশিষ্টদের জন্য একটা মিষ্টির প্যাকেট ভাবছি দু তিনটে মিষ্টির প্যাকেট একটু আনতে হতো তো ওদেরটা কি আপনি আনতে পারবেন তাহলে ওই দু এক আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি আগামীকাল দেখা হচ্ছে আপনার সঙ্গে স্কুলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে